আমি আপনাকে যে ওলা ট্যাক্সি শ্রীপল্লি থেকে বার্নপুর যাওয়ার জন্য বুক করেছিলাম বিশেষ কারণবশত আমি সেই বুকিংটি পরিবর্তন করে মহিশিলা থেকে কল্যাণপুর করেছি তাই দয়া করে আপনি আমাকে মহিশিলা থেকে উঠিয়ে নিন এবং কল্যাণপুরে পৌঁছে দিন